হ্যাঁ নাচ পরিবর্তন তো হয়েছে নাচ আগে আগের যে নাচগুলো ছিল সেগুলো যেমন কত্থক ভারতনাট্যম এই নাচগুলোর আগে চল ছিল এখনও অবশ্য আছে বাট এখন যত বছর বছর কাটছে তত মানুষ নতুনত্ব ডান্সের স্টেপ নতুনত্ব ডান্সের ডান্স শিখছে ডান্স শিখছে অনেক ধরনেরই নাচ তারা শিখছে তো আপনি পুরনো নাচ এবং নতুন নাচের অনেক পার্থক্য আছে সেই জন্য না এবং যাকে যা যাকে যার যেটা ভালো লাগে সে সেটা করে তো কোনোটা ভালো কোনটা খারাপ এটা বলব না দুটো নাচই ভালো এখন মানুষ যত বছর যাচ্ছে দিনের পর দিন মানুষ নতুনত্ব জিনিস শিখছে নতুনত্ব ডান্স শিখছে নতুনত্ব কলা শিখছে তো যত দিন যাবে তত তো মানুষ মানে উন্নতির দিকে এগোবে তো প্রতি বছরই নতুন নাচের অনেক অনেক শো হয় নাচের অনেক অনেক রিহার্সালও হয় তো সেই শোয়ে অনেক কোরিওগ্রাফারদের নতুন নতুন নাচ আমরা দেখতে পাই যেগুলো হয়তো কোনো দিনও আমরা আগে দেখিনি তো পুরনো নাচ পুরনো নাচের চল এখন কমে গিয়েছে কিন্তু আছে নেই বলব না আছে বাট এখন নতুন যত দিন যাচ্ছে মানুষ নতুনত্ব শিখছে নতুন জিনিসগুলো করছে তো পুরনো নাচ আর নতুন নাচের অনেক পার্থক্য অনেক আছে